হ্যাঁ আমার তোলা কিছু সুন্দর মুহূর্ত বা কিছু সুন্দর ছবি নেচার ফটোগ্রাফি আমি একটা ফেস্টিভ্যালে প্রদর্শন করি সেটা আমার কলেজের একটা ফেস্টিভ্যাল সেখানে ছবি আঁকা প্রতিযোগিতা নাচ গান সাথে ফটোগ্রাফিরও একটা প্রতিযোগিতা হয় এটা আমার বেশ নতুনত্বই লাগে তো সেখানে আমার কিছু ছবি আমি প্রদর্শন করি এবং তার অভিজ্ঞতা আলাদাই কারণ এটা এর আগে আমি কখনোই দেখিনি এরকমভাবে কোনো প্রতিযোগিতা বা ফেস্টিভ্যাল তো একটা আলাদা অনুভূতি হয়েছিলো নিজের যে একটা ভালো গুণ বা নিজের একটা ভালো দিক সেখানে তুলে ধরতে পেরেছি আমি এবং বিভিন্ন জায়গার ফটো আমি তো আগে মানে মনে করি যে ফটোর মধ্যেও কিছু কথা থাকে তো নেচার বেশিরভাগ গ্রামীণ বিষয় নিয়েই ফটোগ্রাফিগুলো আমি তুলে ধরেছিলাম এবং সেখানকার মানুষের খুব আনন্দিত হয়ে তারা দেখেন এবং সেখান থেকে তারা বেশ অর্থপূর্ণ মানেপূর্ণ কিছু কথা খুঁজে পান ছবির মাধ্যমে কথা খুঁজে পান সেটাই আমার কাছে খুব ভালো লাগার একটা দিক